শার্ক ট্যাঙ্ক হচ্ছে একটি টিভি শো শার্ক ট্যাঙ্ক হচ্ছে একটি টিভি শো এটি হিন্দিতে হয় আর শার্ক ট্যাঙ্ক মানে চারজন বসে থাকে চারজন ব্যক্তি বসে থাকে আর একজন তার ব্যবসা সম্পর্কে বলে এবারে যার যেটা ভালো লাগে যদি ওর ব্যবসা ভালো লাগে তাহলে তারা টাকা লাগায় টাকা ইনভেস্ট করে তাতে সেই ব্যবসার জন্য কিন্তু যাদের ভালো লাগে না তারা সেই ব্যবসায় আর টাকা ইনভেস্ট করে না আর এই বিষয়ে আমার বেশি জানা নেই তবে আমি জানার চেষ্টা করছি এই বিষয়ে এখনো যতটা জানি আমি আমার দিক থেকে ততটাই বললাম